পশ্চিমবঙ্গে ক্রীড়াক্ষেত্রে উন্নতির প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করার মতন কারণ বর্তমানে ক্রীড়া বা খেলাধূলাকে অনেকটা যোগ্যতা প্রদান করা হচ্ছে স্কুলে স্কুলে এই ক্রীড়া প্রবণতা বেড়েছে বিশেষ করে মহিলাদেরকে এই ক্রীড়ার প্রতি আরো উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে যার ফলে স্কুলে ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটেছে স্কুলে স্পোর্টসের মাধ্যমে এবং নানান ছোট ছোট জায়গায় নানান খেলাধূলার মাধ্যমে ছেলে মেয়েদের আরো উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে তারা অংশগ্রহণ করে এবং খেলাধূলা আরো অগ্রসর হয় এর মানকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া হয় এছাড়াও এইসব এইসবের জন্য সরকার থেকে অনেক যোজনা শুরু করা হয়েছে অনেক প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হয়েছে এবং অনেক ভাতা বা অনেক স্কলারশিপও দেওয়া হচ্ছে